আমরা যখন মাছ ধরতে যাই পুকুরে মাছ ধরতে গেলে ছিপ পোলো বা জাল দিয়ে খোলা জাল দিয়ে আমরা মাছ ধরা হয় ধরা হ ধরি যখন নদীতে যখন আমরা মাছ ধরতে যায় ইলিশে জাল দিয়ে মাছ মাছ ধরি যখন আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় দশ বারোজন মিলে আমরা ট্রলারের মাধ্যমে মাছ ধরতে সমুদ্রের মধ্যে যায় মাছ ধরতে আমাদের পনেরো দিনের মতো সময় লাগে প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন জাল দিয়ে ধোরে আমরা বরফের সাহায্যে ওটাকে রেখে দেওয়া হয় পনেরো কুড়ি দিন পরে ওই ট্রলার আমরা যে বন্দরে ফিরিয়ে নিয়ে আসি ওখানে মাছ আমরা পাইকিরি বা বিক্রি করে থাকি আমরা ট্রলারে মাছ ধরতে যাওয়ার ফলে এখন আমাদের আবহাওয়ার সমস্ত খবর দূরদর্শন বা ওয়াকিটকির মাধ্যমে আমাদের আবহাওয়ার সমস্ত খবর আমাদেরকে এখনকার সময়ে দেওয়া দিয়ে দেওয়া হয়